ফার্স্ট মে আমার জন্মদিন আমার তারিখটা খুব মনে আছে আর পাঁচই সেপ্টেম্বর আমরা সবাই মিলে আমরা সবাই মিলে হচ্ছে টিচার্স ডে পালন করেছিলাম ওটা খুব আনন্দ ছিলো আর বারোই ই জানুয়ারি আমার একটা বান্ধবীর বিয়ে ছিলো যেটাতে আমরা খুবই আনন্দ করেছি আর পঁচিশে ডিসেম্বর আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে ঘুরতে গিয়েছিলাম সেখানে খুব আনন্দ হয়েছে আর ফেব্রুয়ারির দু তারিখে আমার মা বাবার বিবাহ বার্ষিকী আমার খুব আনন্দ হয়েছে